এখানকার জলবায়ুর হিউমিডিটি বেশি যার ফলে মানুষের ঘামটা প্রচণ্ড হয় এখানে ঋতু যে মানুষকে খুব প্রভাবিত করে শীতকালে প্রচণ্ড শীত পরে আর আমাদের এদেশ মানে পশ্চিম বর্ধমান প্রচণ্ড গ্রীষ্মের মানে গ্রীষ্মকালে গরমটাও খুব বেশি আমাদের শীতের থেকে গরমটা বেশি পরে তাই মানে আমাদের আটচল্লিশ ডিগ্রি অবধি উঠে যায় মানুষ খুব কষ্ট পায় সত্যি কথা বলতে আর বর্ষায় এখানে ইলিশ মাছটা আসে দীঘা থেকে মাছে আমাদের মাছ এখানে বলতে গেলে রুই কাতলা এইসমস্ত মাগুর এখানে মানে পুকুরে চাষ হয় ওই বেলে মাছ এলো মানে ট্যাংরা এইসমস্ত মাছগুলো পুকুরে পাওয়া যায় এগুলো আমরা পায় আর সন্দেশ তো এখানে নো ডাউট আমাদের বাঙালিরা মিষ্টি ভালোবাসে নো ডাউট সন্দেশটা আমাদের খুব পছন্দের মিশ মানে মিষ্টি আর কি সন্দেশ খেতে আমরা কালাকাঁদ সন্দেশ খেতে আমরা খুবই ভালোবাসি সন্দেশ এখানে পাওয়া যায় আর সত্যি কথা বলতে আমাদের পশ্চিম বর্ধমানে কিছুটা মানুষের মানে অভাব মানে ওরা স্ট্রাগেলিং লাইফ এদের এখানে মানুষ খুব পরিশ্রম করে হার্ডওয়ার্ক করে তাদেরকে খেতে হয় মানে

আর এই জলবায়ু তো গরমটা গরমের দেশ গরমটা বেশি